হ্যাঁ আমি পায়েল ঘোষ বলছি আমার নামে কিছু খাবারের অর্ডার ছিল আমি এখন এই জায়গাটাতে নেই আমি অর্ডারটা ক্যান্সেল করতে চাই আপনাদের দোকান থেকেই খাবারটা অর্ডার দেওয়া ছিল আমার অ্যাড্রেস দেওয়া ছিল চন্দ্রকোনা মোড়ে কিন্তু আমি সেখানে খাবারটা নিতে পারছি না কারণ আমি বাড়িতে নেই মাসির বাড়িতে গেছি আপনি কি নতুন জায়গায় আমাকে খাবারটা পাঠাতে পারবেন তাহলে সেখানে খাবারটা পাঠালে ভালো হয় হয় আমি সেখান থেকে নিয়ে নিতাম কারণ আমি যেখানে আছি সেখান থেকে এখানটা অনেক দূর তাই আপনি যদি এই খাবারটা সেখানে দিতেন তাহলে ভালো হতো আপনি কি পারবেন খাবারটা সেখানে পৌঁছে দিতে ঠিক আছে